হ্যালো সায়ন বলছি তুই কোন কলেজে ভর্তি হলি রে আচ্ছা কোন বিষয়তে আচ্ছা বলছি এখনো কি ভর্তি নিচ্ছে কেননা আমিও ভাবছি ওই কলেজেই ভর্তি হব ইংলিশে অনার্স করার জন্য ও বাবা আমি তো জানতাম না আচ্ছা তুই একটা কাজ কর তুই ফ্রমটা তুলে রাখ আমি তাহলে আসছি

আচ্ছা ঠিক আছে আর বলছি শোন না ফর্ম জমা দেওয়ার জন্য কী কী লাগছে একটু বলে দে তো আচ্ছা আচ্ছা বলছি কোনো নিজের ফটোকপি লাগছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তুই লাইনটা রাখ আর বলছি যে আর বলছি যে ওখানের অধ্যাপকেরা কীরকম আছে এ বিষয়ে তারা কি ভালো পড়ান আচ্ছা ঠিক আছে আর ওই কলেজের প্লেসমেন্ট কীরকম বাবা তাহলে তো খুবই ভালো ঠিক আছে আর বলছি জেরক্সের আধার কার্ড আর মার্কশিট তাই বললি তো

চারশো টাকার বেশি টাকা লাগবে না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাছে সেটা আছে আমি তাহলে নিয়ে যাচ্ছি তুই দাঁড়া ঠিক আছে রাখছি